হ্যাঁ আমি সুইগিতে অর্ডার করেছিলাম হ্যাঁ খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু সবগুলো তো ডেলিভারি পাইনি হ্যাঁ আপনি তো সবগুলো দেননি আমি বার্গার দিয়েছিলাম তারপরে চিকেন রোল দিয়েছিলাম মোগলাই দিয়েছিলাম চিলি চিকেন ছিল আর কিছু ফ্রাইড রাইস ছিল হুম হুম পনির টিক্কা ছিল পনিরের আইটেম ছিল তো পনিরের আইটেমগুলো তো আসেনি দাদা ওগুলো না দিলে তো হবে না আমার বাড়িতে গেস্ট এসছে হ্যাঁ ওরা রাতে খেয়ে যাবে তো আপনি অর্ডারগুলো একটু দিয়ে যান সবগুলো ডেলিভারি করে যান আর ডেলিভারি যদি আপনি না করেন তাহলে তো আমি আপনার অথোরিটিকে আমি জানবো আর আমি পেমেন্ট তো করে দিয়েছি সব পেমেন্ট পেয়ে গেছেন আমি তো তাহলে লিখিত অভিযোগ করবো তো আপনাকে তো এইগুলো পাঠাতে হবে হ্যাঁ আপনাকে আমি পনেরো মিনিট টাইম দিলাম আপনি এইগুলো পাঠান তাড়াতাড়ি পাঠান আমার গেস্টকে আমি আমি কী কী খেতে দেব যারা ভেজ খান আমার তো পনিরের আইটেমগুলো আসেনি এখনো আপনি তাড়াতাড়ি পাঠান আপনাকে পনেরো মিনিট টাইম দিলাম না হলে আমি আপনার কর্তৃপক্ষকে আমি অভিযোগ জানাবো বুঝতে পারছেন হ্যাঁ আপনার কথাটাও আমি বুঝতে পারছি কিন্তু আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন নাহলে কিন্তু আমি অথোরিটিকে জানাচ্ছি হুম হুম হুম ঠিক আছে আপনার জন্য আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিটের থেকে কুড়ি মিনিট আমি ওয়েট করতে পারি তার বেশি কিন্তু আমি করবো না আপনাকে কিন্তু পাঠাতে হবে তাড়াতাড়ি পাঠান হ্যাঁ ঠিক আছে আমি রাখলাম হ্যাঁ